ঘাটালের টিউশন থেকে আমরা চল্লিশ জন মিলে দীঘা যাব সিদ্ধান্ত নিয়েছি এখন আলোচনার বিষয় কীভাবে দীঘা যাব আমরা ঠিক করলাম চল্লিশ জন যাত্রী পঁচিশে ডিসেম্বর দিঘি দিঘা বেড়াতে যাব এবং সেখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে বাস ছাড়ব এখন এজেন্সির কাছে জানতে হবে যে গাড়ি কীরকম আছে এবং গাড়ির কত ভাড়া এবং গাড়ি পেতে গেলে কী করতে হবে বা তার কাছে গাড়ি না থাকলেও যদি ওই ধরনের গাড়ি নেওয়া হয় তাহলে কত ভাড়া পড়বে এজেন্সি জানতে চাইলো যে কজন যাবেন এবং কীরকম গাড়ি চাই বা গাড়িতে এসি থাকবে না থাকবে না তখন আমি জিজ্ঞাসা করলাম যে না শীতকাল পড়ে যাচ্ছে এসির দরকার নেই এছাড়াও গাড়ি যেমন চাকা বা সিটের অসুবিধা না হয় সেই জন্য আমি এজেন্সিকে জানালাম এবং বললাম যে আমরা যেহেতু টিউশন থেকে যাচ্ছি আমাদের সাধ্যের বাইরে যেমন ভাড়া না বলেন তাই তিনি সব কিছু কথা ভেবে আমাদের মতো তিনি ভাড়া বললেন আমরা খুব খুশি হলাম এবং ঘাটাল থেকে দীঘা যাবার জন্য একটি ট্রাভেলার গাড়ি বুক করলাম